আমাদের কখনোই একটা পশুর সাথে আরেকটা পশু একসঙ্গে রাখা উচিত নয় আমাদের গ্রাম বাংলায় আমরা গরু ছাগল ভেড়া বিভিন্ন ধরনের পশু আমরা পালন করে থাকি কিন্তু একটা পশুর সঙ্গে যখন আমরা আরকটা পশু একসাথে পালন করবো কিন্তু সেটা কখনোই সম্ভব নয় এবং সম্ভব হলেও সেটা আমাদের আয়ের উৎস হতে পারে না যেরকম আমাদের গরুর একটা গরুর গোয়াল থাকলো কিন্তু গরুর গোয়ালে যদি আমরা ছাগল বা ভেড়া রেখে থাকি কিন্তু তাদের একে অপরের সঙ্গে একটা মারপিট লেগেই থাকবে গরুটা ছগলকে গোতাবে সে সেই ক্ষেত্রে ছগলটা ভয় পেয়ে যাবে তার গ্রোথটা কমে যাবে তো সেই জন্যে তাদের একটা ছোটো ছোটো ঘর করেও আলাদা আলাদাভাবে রেখে আমাদের চাষ করলো বা তাদেরকে পালন করলো আমাদের কিন্তু লাভদায়কই হবে তাদের তাতে সুবিধা হবে নিজেদের নিজেদের মধ্যে মিলে একে অপরের করড়তে বাড়ার সুবিধা হবে এবং আমাদের আয়ের উৎস আমাদের তাতে লাভদায়ক তাতেই লাভদায়ক হবে থ্যাংক ইউ